হ্যাঁ বল

ও কী নিবি ও তো কবে যাবি কবে কবে যাবি কখন যাবি আজকে ঠিক আছে চল আমারও তো একটা কেনার ছিলো তাহলে তোর কাকিমার জন্য একটা শাড়ি নেওয়ার ছিলো সামনে একটা বিয়ে আছে তাহলে পরে দুটো কাজ সেরে আসি

জিনিস জিনিসগুলো ভালো তো ওগুলো প্রোডাক্টগুলো ভালো তো আমি তো ঠিক চিনি না জানি না ভালো কোয়ালিটি সব ভালো

দাম টাম দাম দাম টাম সব মোটামোটি ঠিক ঠাক আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমারও তো একটা শাড়ি বললাম তো তোর কাকিমার জন্য নেওয়ার ছিলো আমিও যাবো যাবো করছিলাম তো টাইম হচ্ছিলো না ঠিক আছে তাই হবে ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে তাহলে আজকেই আমি দেখছি কাজটা হাতের কাজটা মিটিয়ে নিই মিটিয়ে নিয়ে আমি তাহলে বাইক নিয়ে বেরোচ্ছি ঠিক আছে হ্যাঁ আমি মিনিট পনেরোর মধ্যে চলে আসবো ঠিক আছে মিনিট পনেরো কুড়ির মধ্যেই চলে আসবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর লেট করবি না কিন্তু ঠিক আছে হুম হুম হুম ঠিক আছে